হ্যাঁ আমি বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে অবশ্যই সচেতন ঝড় জল বৃষ্টির সময় যাতে কারেন্ট অফ করে দেওয়া হয় সেই কারণে আমি খুবই সচেতন বন্ধ করে দেওয়া কারেন্ট একদমই উচিত জল ঝড়ের সময় এবং যখন জোর বজ্রাঘাত পড়ে তখন আমার বাড়িতেও যেমন প্রত্যেকটি সুইচ অফ থাকে টিভির সুইচ পাখা টিভি লাইট প্রত্যেকটি সুইচ এবং কারেন্টের বোর্ডে যেমন এনসিপি সুইচটা অফ করা থাকে আর তাছাড়া ওই কারেন্টের বোর্ডে যেন বাচ্চাদের কোন রকমভাবে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া যাতে কোনভাবে প্রভাব না পড়ে তার জন্য কভার রাখা উচিত এবং যাতে তারা হাত দিতে না পারে তাছাড়াও বজ্রাঘাত যখন পড়ে তখন আর্থিং যদি করে রাখা হয় আর্থিংয়ের সাহায্যে তাহলে বজ্রাঘাতের পড়বে না বাড়ির মধ্যে এবং কোন রকমভাবে কারেন্ট আর্থিং হবে না কেউ শর্ট খাবে না এর কারণে আমি এইসব কারণগুলি যাতে এড়িয়ে চলতে পারি তার জন্য অবশ্যই আমি সবাইকে সচেতন করতে চাই বিদ্যুতের সম্পর্কে